মডেলিং নিয়ে একবার আমি একটা প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম সেটা হল সেরা সুন্দরী তো সেখানে আমি ফার্স্ট হওয়ার জন্য আমার পেন টু খবর সাত দিন বলে একটা চ্যানেলে আমাকে দেখানো হয়েছিলো এমনকি পত্রিকাতেও আমার ছবি এসেছিলো তারপর থেকে অনেকই চ্যানেল আমাকে ফলো করতে শুরু করেছে অনেকই চ্যানেল আমার কাছে অনেক কিছু জিজ্ঞেস করতে আসে আমার ফোকাস রাখে আমার সাথে